হ্যালো চয়নদা আমি আপনার প্রতিবেশী পাশের বাড়িতে থাকি জানেন না হ্যাঁ তারপর তারপর ভালো আছেন তো ওই চলে যাচ্ছে আর কী তারপরে কাজকর্ম কাজকর্ম কেমন চলছে আমি তো ব্যাঙ্গালোরে থাকি হ্যাঁ বলছিলাম বলতে আমাদের গ্রামের যে মন্দির আছে সেখানে আমাদের গ্রামে যেই মন্দিরটা আছে সেখানে তো অনুষ্ঠান করে বুঝতে পারছেন না হরি হ্যাঁ হ্যাঁ রামেশ্বর মন্দিরটা সেইটা তো মানে কীরকমভাবে কী করা হচ্ছে সেটা বলুন না আপনি তো থাকেন ওখানে এখন হুম আর সেটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কবে হবে আর ইয়ে মানে কীভাবে কী সব হবে

আচ্ছা প্রতিষ্ঠায় কী কী করা হবে ওহ না সেখানে কী কী বাদ্যযন্ত্র করা হবে কী মাইক করা হবে কোথা থেকে জল আনা হবে সেসব জানেন না

হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর কোথা থেকে জলটা কোথা থেকে আনা হবে ও হ্যাঁ আমি তাহলে সবকিছু কনফার্ম হয়ে জেনে গেলে যে কীভাবে কী করা হবে তো এসব জেনে গেলে তাহলে যাওয়ার ডেটটা ঠিক করবো ও প্রতিষ্ঠা হবে আর কী কী আর কী কী বাদ্যযন্ত্র হবে সেসব একটু বলুন না হুম তারপর বাড়ির সবাই ভালো আছে তো হুম এই তো চলে যাচ্ছে আর কী এখান থেকে বেরোলে দুদিন লাগবে তো ট্রেনে ট্রেনে হ্যাঁ বলুন হ্যাঁ তেরো তারিখে বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ ভালো আছি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যাব ভাবছি হুম ধন্যবাদ না না এবারে গিয়েই আপনার সঙ্গে কথা বলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন